হ্যাঁ হ্যালো হ্যাঁ মিন্টু বলছিলাম হ্যাঁ আলোকদা তো হ্যাঁ কাল থেকে পরশু দিন থেকে হলে ভালো হতো কিন্তু কাল থেকে যখন বলছেন আপনি আমি থাকবো ঠিক আছে হ্যাঁ সবই তো হয়ে যাবে কিন্তু এই যে আমি যে এতো দূর থেকে ওখানে যাবো ওখানে এবার বাড়ি থেকে তো আমার যাতায়াত করা সম্ভব নয় তো ওখানেই তো ধরো আমি থেকে যাবো আর হ্যাঁ সেটা তো আগেই কথা হয়েছিলো ওখানে যেয়ে আমি তো আর বাড়িতে থেকে যেয়ে খাবার দাবার তো নিয়ে যেতে পারবো না এবার খাবার দাবার দেওয়ার ব্যবস্থাটা আচ্ছা আর আচ্ছা খাবার দাবার হ্যাঁ হ্যাঁ সেটা তো হ্যাঁ সেটা তো করবো আর খাবার দাবার তিনবেলাই দেবেন তাই তো আচ্ছা আর হচ্ছে ওই বেতনের ব্যাপারটা নিয়ে তো তখন কিন্তু বলা হয়নি এবার বেতনের ব্যাপারটা যদি বলেন দশ হাজার টাকার এখন তো দশ হাজার টাকায় কিছুই চলে না দাদা দশ হাজার টাকায় কী করে হবে এবারে এতো দূর থেকে গিয়ে ওখানে দশ হাজার টাকায় তো আমার ঠিক হবে না আমি এখন যেখানে কাজ করছি ওখানেই আমাকে বারো হাজার টাকা দিচ্ছে ওইখানের থেকে ওই নরায়ণগঞ্জের নারায়ণগঞ্জের যে ওখানটা ওটা একটু কাছে হবে ওগুলো আমি বলেছিলাম কিন্তু দশ হাজার টাকাটা অনেকটাই কম হয়ে যাচ্ছে আমার ওখানে যেটা দেয় নতু আমি যেখানে আগে কাজ করতাম ওখানে বারো হাজার টাকা দিতো তো বারো হাজার টাকা দিলেই আমার হবে আচ্ছা তাহলে খাওয়া দাওয়া দেবেন হ্যাঁ সবই দিতো হ্যাঁ বড়ো ব্যবসা খুবই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যাই না গিয়ে ওখানে কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে